অবশ্যই প্রচুর পণ্য প্রক্রিয়ার একটা গুরুত্ব বা ভূমিকা রয়েছে বা আছে কারণ পশুকে আমরা ব্যবসায় রূপান্তরিত করেছি বা করে থাকে মানুষ পশুর সবচেয়ে বড়ো ব্যাপার হলো পশুর মাংস অর্থাৎ মিট সেটা তো আছেই তাছাড়াও অনেক ধরনের পশুর কাছ থেকে পাওয়া যায় যেগুলো হলো চামড়া বা সিং বা নখ এইগুলো এছাড়াও রয়েছে চুল এগুলো দিয়ে ব্যবসা কাজে তো অবশ্যই সেগুলোকে রূপান্তরিত হয় এবং সেগুলো থেকে অর্থ উপার্জন করে একটা দেশের আয় বা একটা পরিবারের আয় এটা করে মানুষ জীবিকা নির্বাহন করে থাকে